হ্যাঁ বল এই তো কেমন আছিস ভাই এখন একদম ভালো নতুন কোচিং সেন্টারে ভর্তি হলাম স্কাই কোচিং সেন্টার কেমন চলছে বল তোর পড়াশোনা আচ্ছা কাল পড়তে আসবি তো তুই না না না খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর নতুন বন্ধুবান্ধবও হয়েছে না অনেক দেখার সময় দেখা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে নিয়ে চলে আয় নতুন জায়গা ভালো স্কাই কোচিং সেন্টারের নাম আছে বুঝলি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তবে যাই বলিস আমার ওই বাংলার টিচারটাকে খুব ভালো লাগে বুঝলি উনি যে নোটগুলো দেয় খুব ভালো ও পড়াশুনাটাও খুব ভালো হয় ওনার ক্লাসে নাম ছিলো সৈকত পুরকাইত বুঝলি হুম হুম উনি এমনি খুবই ভালো স্যার বুঝলি তোর কোন টিচারকে ভালো লাগে বল তবু পার্টিকুলার একটা যেটা তোর ফেভারিট সাবজেক্ট কি আছে আচ্ছা আচ্ছা তুই এ আরও আয় না আসলে নতুন নতুন সব স্যাররা দেখতে পাবি সবই মোটামুটি ভালোই চলছে বুঝলি হ্যাঁ আর তোর নেক্সট মাসে তো আবার তোর এক্সাম আছে এক্সামের প্রিপারেশান কেমন চলছে বল হুম হ্যাঁ স্কাই কোচিং সেন্টারে একটা ভালো জিনিস কি বলতো ওরা প্রতি মাসে মাসে একটা এক্সাম নেয় বুঝলি যেরকম আমাদের প্রিপারেশনটা কেমন চলছে পড়াশুনাটা কেমন হচ্ছে এই নিয়ে একটা ওই যে এক্সামটা করে ওটা খুবই ভালো লাগে একদম একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে আয় থালে কোচিংয়ে এলে দেখা হবে বুঝলি ঠিক আছে